হ্যাঁ বলেন হ্যাঁ বলছি হ্যাঁ দিতে পারবো আচ্ছা হ্যাঁ দিতে পারবো ঠিক আছে সময় মতন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে রাখি